এনজি ট্রাভেলস আমি অরিক দত্ত বলছিলাম আমি যে আপনার ক্যাব বুক করেছিলাম সকাল দশটার সময় আরামবাগ বাসস্ট্যান্ডের কাছে আমার বাড়ি তো পরিবারের সাথে সকলকে নিয়ে আমি যে বেড়াতে যাওয়ার কথা ছিল আমাকে যে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার কথা কিন্তু দশটার সময় আপনার আসার কথা এখন বারোটা বেজে গেল এখনও আপনি আসছেন না আপনার এত দেরি হচ্ছে কেন আপনি এরকম দেরি করলে তো আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারব না আমাদের পরিবারের সকলে রেডি হয়ে বসে রয়েছে আপনি এখনও আসছেন না আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছি এই আসবেন এই আসবেন করে করে কেটে যাচ্ছে কিন্তু এখনও তো আপনি আসলেন না এরকম দেরি করলে কী করে কী হয় আপনার সঠিক সময়ে পৌঁছাচ্ছেন না কেন আর কতক্ষণ দেরি লাগবে আর আপনি এখন রয়েছেন কোথায় কতক্ষণ দেরি লাগবে আপনি বলুন না হলে কিন্তু আমি আপনার সংস্থায় আপনার বিরুদ্ধে অভিযোগ জানাতে বাধ্য হব কেননা আপনি যদি পরিষেবা না দিতে পারেন এইভাবে পরিষেবার যদি এরকম সমস্যা করেন আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাব কী করে পরিষেবাটাই তো মেন জিনিস কিন্তু আপনারা অর্থ নিয়ে নিচ্ছেন পরিষেবা দিচ্ছেন না আপনাদের কোনো খামখেয়ালিপনা এরকম করছেন এরকম করলে কী করে কী হয় তো আপনার কতক্ষণ সময় লাগবে আপনি জানান না হলে কিন্তু আমি আপনার বিরুদ্ধে অভিযোগ জানাতে বাধ্য থাকব কেন আপনি ইতিমধ্যেই যে জিনিসটা করলেন দশটার সময় আসার কথা এখন বারোটা বেজে গেল এখনও আপনি আসলেন না আপনি তো একাধিক সমস্যা অলরেডি করেই দিয়েছেন আর কতক্ষণ দেরি লাগবে আপনি উল্লেখ করুন না হলে কিন্তু আমি কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ জানাতে অবশ্যই বাধ্য থাকব